অবশ্যই গান হলো সাধনার জিনিস এটা অবশ্যই ঈশ্বরেরই একটা দান এটা মা সরস্বতী কণ্ঠে না ধারণ করলে গানটা আমাদের জীবনে আসে না বা কারোর জীবনেই গান হবে না এই গানটার কোনও খারাপ দিক নেই যারা এই গানটাকে খারাপ বলে এ বিষয়ে যারা মতামত দেয় গানকে যারা ভালোবাসে না তারা নিষ্ঠুর প্রকৃতির মানুষ তাদের মধ্যে কোনও দয়া মায়া বাস করে না যারা গানকে ভালোবাসে আমার মতে আমি মনে করি তারা খুব দয়ার মানুষ হয় খুব উদার মনের মানুষ